আমার সাংস্কৃতিক পরিচয়ের যদি উৎস বলতে হয় তাহলে আমি বলতে পারি আমি একজন বাঙালি আমি বাংলা ভাষা ব্যবহার করি তাই আমি একজন বাঙালি আমাদের বাঙালি এবং হিন্দু দুটিই যদি আমি দেখতে যাই তাহলে আমাদের সব থেকে বড় যেটা জায়গা সেটা হলো পুজো পার্বণ এটাই হলো আমাদের সংস্কৃতির মূল পরিচয় সংস্কৃতির মূল পরিচয় হিসেবে যদি আমি পুজোর কথা পুজো পার্বণের কথা বলি তাহলে বলা হয় যে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার কারণ আমাদের পুজো পার্বণ সারা বছর ধরে লেগেই থাকে আমাদের প্রধান উৎসব যেটা আমাদের সংস্কৃতিকে একটি বড় রূপ দেয় সেটা হলো আমাদের বাঙালি এবং হিন্দুদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো দুর্গা পুজো ছাড়াও আমরা বিভিন্ন ধরনের পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে আমরা করে থাকি ঠিকই এবং বাঙালিদের ক্ষেত্রে একটা যে সংস্কৃতির পরিচয় সেটা কিন্তু আরও একটা দিকে বলা যায় সেটা হলো আমাদের যে গান বাজনা এবং নৃত্য এই তিনটে জিনিস নিয়ে আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটাকেও আমরা কিন্তু একটা দিক হিসেবে তুলে ধরতে পারি কারণ বাঙালিদের ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা আমরা একটা জিনিস দেখতে পাই যে গান কিন্তু একটা প্রধান সংস্কৃতির পরিচয় আমাদের এছাড়াও কিন্তু বিভিন্ন নাচের যে দিক সেগুলোও কিন্তু আমাদের বাঙালিরা সাংস্কৃতিক দিক হিসেবেই তুলে ধরে এবং এগুলোই কিন্তু আমাদের জাতিসত্তার একটা উৎস বলে আমার মনে হয়